আমার প্রিয় বই হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি এই উপন্যাসটি আমি অনেকবার পড়েছি এই উপন্যাসটি অনেকবার পড়েছি এবং এই উপন্যাসটি আমার খুবই ভালো লেগেছে এই আর ভালো লাগার কারণ হিসাবে এই যে প্রথম প্রতিশ্রুতির যে নায়িকা যে চরিত্রটা সেটা সমাজের প্রত্যেকটা মেয়ের সঙ্গে যেন খুবই এই চরিত্রটার মিল আছে যে একটা মেয়ের যে জীবনে বেঁচে থাকার জন্য কী ভাবে লড়াই করতে হয় তাকে কত রকম অসুবিধায় পরতে হয় বা তাকে কত রকম ভাবে নিজেকে পরিবর্তন করতে হয় সেই সেই বিষয়টাকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে আর আমার মনে হয় যে একটা মেয়ে যদি এই উপন্যাসটা পড়ে সে যেন তার মনে হবে যে এই চরিত্রটার সঙ্গে আমার নিজের খুবই মিল আছে যার জন্য এই উপন্যাসটি আমার কাছে মানে খুবই পছন্দের এই উপনাসটি